প্রতি বছরগুলিতে যেমন টাকার হার এখন খুব উন্নত হয়েছে যেমন এখন আগেকারের চার আনা আট আনা এখনকার এগুলো আর চলে না এখন পাঁচ টাকা দশ টাকা মিনিমাম ছাড়া কোন কিছু জিনিসের মধ্যে পাওয়া যায় না এই জন্য এখন টাকার মূল্যটা খুবই বেড়ে গেছে এবং এখানে এখন টাকা ছাড়া টাকা মানুষের প্রত্যেকটা মানুষ উপার্জন করতেও সুবিধা হয়েছে এবং বিদ্যুতে চালিত করার জন্য শিল্পগুলো যেমন প্রধান পাট শিল্প পাট শিল্প মাদুর শিল্প কাঁসা পিতলের শিল্প এখানে ব্যবহারিত হয় বেশীরভাগই জায়গাতে এখানে কাঁসা শিল্প এবং কাঁসা পিতলের কাজ হয় মাটির জিনিসও কাজ হয় এবং এর থেকে অনেক মানুষ বুদ্ধি চালিত করে অনেক টাকা ইনকাম করতে পারছে এখনকার মানুষ আর আগের মতন আর ঘরে বসে থাকে না বাইরে গিয়ে কৃষি কাজ করে এবং সেখানে অনেক উন্নত হচ্ছে এবং ব্যাংকে থেকে টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে লাইন দিতে হয় না এখন ডিজিটাল মাধ্যমে ব্যাংকে সব জায়গায় ব্যবসার ক্ষেত্রেও সব ফোনে এবং এতে টাকা পাঠানো যাচ্ছে এবং মানুষের কত অনেক এতে অনেক সুবিধাও হচ্ছে নিজের অনেক অসুবিধাও হয় এই এর মাধ্যমে অনেকে চুরি আরে টাকা তুলে নিচ্ছে মোবাইলের মাধ্যমে অসুবিধাও আছে যেমন সুবিধাও আছে এবং এতে অনেক মানুষের সুযোগ সুবিধাও পাচ্ছে ঘরে বসে কোনো কারেন্টের টাকা বিল দেওয়ার জন্য ঘরে বসে মোবাইলের দ্বারাই দিয়ে দিচ্ছে এবং টিকটক করছে মোবাইলে এতেও অনেক অনেকে টাকা উপার্জনও হয় এবং অনেকের আর্থিক সাহায্য পেতে গেলে টপ করে মানুষের কোনো অসুবিধা হয়েছে এর মাধ্যমেও অনেকে টাকা নিয়ে নিয়া তোলা জমা দেওয়াও খুব সুবিধা হয়